আমি ভ্রমণের মধ্যে বেশি পছন্দ করি আত্মীয়র বাড়ি যেতে আমার এমনিতেও আত্মীয়জন প্রচুর আমার বাড়িতেও আসে অনেক আত্মীয় যখন আসে আমি তাদের প্রচণ্ড আপ্যায়ন করি বিভিন্ন রকম পদ রান্না করে খাওয়াই এবং খুব ভালবাসি আর যখন আমি ছুটি পাই ছেলের কাজের কাজের ছুটি পায় তখন আমি বিভিন্ন আত্মীয়র বাড়িতে যাই খুব আনন্দ হয় তাদের বাড়িতেও বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এই ধরুন কিছুদিন আগে আমার বোন এসছিল এখানে একটি ফাঁসিডাঙ্গা বলে জায়গা আছে খুব সুন্দর বোনকে নিয়ে আমি ফাঁসিডাঙ্গায় বেড়াতে গেছিলাম এছাড়া আমার প্রতিবেশীদের নিয়ে আমি ছাদে পিকনিকও করেছিলাম সারাদিনটা যেন আনন্দে কেটে গেছিল দিনটা আমার কাছে যেন খুব খুবই আনন্দপূর্ণ আবার আমিও গেছিলাম মেদিনীপুরে সেখানে বিভিন্নরকম পার্ক বিভিন্নরকম মন্দিরে ঘুরে আমার খুব ভালো লেগেছে যখনই ফাঁকা পাই যখনই আমার কাজের ছুটি পাই ছেলের স্কুল ছুটি হয় তখনই আমি বিভিন্ন আত্মীয়র বাড়িতে ঘুরতে যাই এবং ঘুরলে আমার মনটা খুব আনন্দই হয় আমি প্রায়ই ঘুরতে যাই